হ্যাঁ আমি খেলার ম্যাচ দেখি কারণ আমার খেলার ম্যাচ দেখতে খুব ভালো লাগে যখনই খেলা হোক না কেন আমি ঠিক দেখবই যখনই হোক না কেন আমি দেখি সেই সময় কোনো কাজ থাকলে কাজটার ফাঁকেও আমি খেলা দেখি কারণ আমার খেলার ম্যাচ দেখতে আমার খুব ভালো লাগে আমি এটি দেখি ইউটিউবের মাধ্যমে ইউটিউব হটস্টার টি ভি টি ভির টি ভিতেও দেখা যায় আবার হটস্টারেও দেখা যায় ইউটিউবের মাধ্যমেও দেখা যায় বিভিন্ন খেলা যেই খেলাই হোক না কেন ফুটবল হোক ক্রিকেট হোক যেই খেলাই হোক না কেন আমার খেলা দেখতে খুবই ভালো লাগে আমি ইউটিউবেই দেখি না কেন টি ভিতে দেখি না কেন আমি খেলা দেখি সব যখনই খেলা হোক না কেন সেই সময়ই খেলা আমি দেখি আমি নিজেও দেখতে নিজেও দেখতে খুব ভালোবাসি আবার বন্ধুবান্ধব যখন সবাই একসঙ্গে থাকি তখন সবাই মিলে হয়তো খেলা দেখছি সবাই মিলে বন্ধুবান্ধব সবাই একসাথে থাকলে তখন খেলা দেখার মজাটাই আলাদা সবাই মিলে এক কাছে থাকলাম আড্ডা দিলাম খেলাও দেখলাম সবই হলো ফোনটাও খেলা দেখা হলো ফোনেও ফোনেই দেখি বেশিরভাগ ইউটিউবের মাধ্যমে কিংবা হটস্টারের মাধ্যমে ফুটবল কখনও ফুটবল কখনও ক্রিকেট সবাই মিলে এক কাছে বসে থাকলাম মজাটাও খুব হলো আর খেলাটাও দেখা হলো আর যখন একা থাকি তখন কোনো কাজ থাকে না কেন কাজের মাঝে হলেও আমি খেলা দেখবই যেভাবে হোক না কেন টি ভিতেই হোক ফোনে হোক আমি কাজের মাধ্যমে খেলা দেখবই খেলা দেখতে আমার খুবই ভালো লাগে আর আমি খেলাকেও ভালোবাসি খুবই ভালোবাসি